কিছু খাবারের নাম ভাত ডাল রুটি পাস্তা নান চিলি চিকেন রুটি মাছের ঝোল মুরগির মাংস বিরিয়ানি ফ্রায়েড রাইস পিৎজা বার্গার পরোটা আলুর দম পনির সবজি পনির মশলা চিলি ফিশ আর চিলি কাতল ভাপা রুই রুই মাছের কালিয়া সর্ষে বাটা দিয়ে ইলিশ ছোলার ডাল মুসুর ডাল চিপস চকলেট চিলি ফিশ বিস্কুট বন পাউরুটি কেক চাউমিন মোমো চপ পকোড়া চিকেন পকোড়া ললিপপ শিঙাড়া কচুরি ধোসা এগ রোল মোগলাই